হ্যাঁ আমার কিছু পছন্দের বই আছে আমি কিছু সিনেমাও দেখি এবং কয়েকটি পছন্দের টিভি শোও আছে যেগুলো আমি তার মধ্যে বেশিভাগ কয়েকটা আমি ইউটিউবেও দেখি যেমন বইয়ের মধ্যে ধরুন আমার বেশ পছন্দের কিছু গল্পের বই আছে তার মধ্যে বিশেষ কয়েকটা লেখকের নাম হলো যেমন ধরুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা ধরুন সত্যজিৎ রায়ের সমস্ত ফেলুদার উপন্যাসগুলো বা ধরুন ব্যোমকেশ বক্সীর সমস্ত কাহিনীগুলো এছাড়াও ধরো সত্য সত্যজিৎ রায়ের আপনার ওই সমস্ত প্রফেসার শঙ্কুর সমস্ত গল্পেরগুলো তাছাড়াও ধরুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশেষ কয়েকটি গল্প যেমন চাঁদের পাহাড় দেবী চৌধুরানী এছাড়াও তার ছেলের ধরুন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের সমস্ত গল্প তার মধ্যে বিশেষ কয়েকটি আমি আমার যেগুলো বইগুলো পছন্দ তারাদাস বন্দ্যোপাধ্যায়ের ওই দুটো বই আমার কাছে এখনও আছে সেটা হলো পাসাংমারা এবং তা আরেকটা গল্প যেটা তার সাথেই আর কি জড়িত মানে আর কি ওই দুটো পার্ট একসঙ্গে মিলিত একটা বই আর কি সেইটা আমার কাছে আছে